কিছু পদবীর তালিকা হলো যেমন চক্রবর্তী চ্যাটার্জি চৌধুরী রায়চৌধুরী রাহা নাহা সাহা গোঁপ সরকার তাছাড়া দাস কুণ্ডু দে বর্মন রায় ব্যানার্জি রায়প্রধান ভৌমিক বিশ্বাস শীল দেবনাথ মারান্ডি পাল ঘোষ ঘোষদস্তিদার সিংহ ঘোষাল সুর বীর তালুকদার মন্ডল পাসওয়ান মিত্র গোস্বামী দত্ত দুসাদ প্রসাদ প্রধান সূত্রধর মহন্ত ইয়াসমিন বিশ্বকর্মা মোদক সেন মুন্ডা নাথ নট্য পাশি গুহ ভাওয়াল চোপড়া বৈদেহি বিজয় বিজলানিয়া লোখান্ডে কুমার মালভিয়া মল্লিক অধিকারী কোহলি শর্মা দেশাই ভগৎ মলহোত্রা মজুমদার আচার্য সোরেন দেব ইত্যাদি